পশ্চিমবঙ্গের সংবাদ পশ্চিমবঙ্গের বিভিন্ন খবর হ্যাঁ যখন বিভিন্ন শিল্পী বলেন কৃষিকার্য বলেন তো সব কিছুই তুলে ধরে ফ্যাশন বলেন তো এগুলো সব কিছুই তুলে ধরে পশ্চিমবঙ্গের সংবাদপত্র ত্রে সাংবাদিকরা তো যে বিষয়গুলো আর কি বলব যে কোথায় খুব ফলন বেশি হয় কৃষিকাজে কতটা উন্নতি হলো কার কতটা লাভ হলো মানে আবার ফ্যাশন বলেন যে ফ্যাশন শো মানে এখানে কে কতটা মানে ফ্যাশন ডিজাইনাররা কতটা উন্নতি করল শিল্পীরা কোন শিল্পী পদক পেল তো এইসব সব কিছুই পশ্চিমবঙ্গের সাংবাদিকরা তুলে ধরে